আমি একটি আমার সামনে রেস্তোরাঁর দোকান থেকে খাবার অর্ডার করেছি এবং খাবারটি যাতে আমার বাড়িরতে এসে দিয়ে যায় সেই অনুরোধ করব এবং আমি ডেলিভারি বয়কে জানাতে চাই যে আমি বাঁকুড়া জেলার যেই পুরনো মন্দিরটি রয়েছে সেই সব পুরনো মন্দির বা সবথেকে যে বাঁকুড়া জেলার যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের বাঁকুড়া জেলার হাই স্কুল তার পেছনে যেই মন্দিরটি রয়েছে মন্দিরটির থেকে বাঁদিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটিতে রাস্তাটির শেষের যেই বাড়িটি রয়েছে সেইখানের দ্বিতীয় তলাতে আমি বসবাস করি তো তা আমার খাবারটি যেন আমাকে ওইখানেই সে ডেলিভারি দেয়